হ্যাঁ আমি একটি খেলা খেলেছি যেটা খেলে আমি হেরে গেছি সেই জন্য আমি অনেক হতাশ হয়েছি খেলাটি হলো ফ্রি ফায়ার এটি এটি এটি স্টার্ট করতে হয় স্টার্ট করে ট্রেনিং গ্রাউন্ডে ঢুকতে হয় ট্রেনিং গ্রাউন্ডে সেখানে তিরিশ তিরিশ সেকেন্ড থাকতে হয় তিরিশ সেকেন্ড থাকার পর ম্যাপের ভিতর ঢোকায় ম্যাপে ফার্স্টে হেলিকপ্টারে করে নিয়ে যায় তারপরে সেখান থেকে নামতে হয় সেখান থেকে নেমে ম্যাপের যে কোনো একটা জায়গায় নামতে হয় নেমে চারিদিকে ঘুরতে হয় ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বন্দুক হেলমেট ভেস্ট এইসব জিনিসগুলো গুড়োতে হয় গুড়িয়ে অনেকক্ষণ ম্যাচটি হয় আধঘন্টার তারপরে তারপরে ঘুরে ঘুরে বান্দা খুঁজতে হয় বান্দা খুঁজে খুঁজে মারতে হয় বান্দা খুঁজে খুঁজে মেরে বান্দা খুঁজে খুঁজে মেরে সেটাকে পঞ্চাশ জন থাকে এলাইভ এক এক জন দশ জনের বেশি কিল করতে পারে না স্কোয়াডে চার জন করে থাকে এক এক জন দশ জন দশ জন আট জন করে কিল করে তারপরে ম্যাচটি হয়ে যাওয়ার পর বোঝা হয়ে যাওয়ার পর ম্যা ম্যাচের ভেতর থেকে বেরিয়ে কাস্টম খেলা হয় কাস্টম খেলার পর কাস্টম খেলা হয় সেখানে আর সেখানে আট জন করে খেলা হয় সেখানে আট জন করে খেলা হয় আট জনের বেশি খে খেলা সেখানে স হয় ধরে না আর আর সেখানে বন্দুক থাকে এমপি ফোর্টি টু শ্যুটার এম টেন ম্যাক্স সেভেন এম চোদ্দো এম সিক্সটি টু শ্যুটার জি থার্টি সিক্স এই এই গানগুলো থাকে এই গানগুলো নিয়ে মারতে হয় প্রথমে প্রথমে ওয়া ওয়াল ফেলে ফেলে যেতে হয় তারপর প্রথমে ওয়াল ফেলে ফেলে যেতে হয় তারপরে আস্তে আস্তে ঘুরে ঘুরে ঘরের এই সাইড থেকে ওই সাইডে যেতে হয় গিয়ে অ্যা এক একজন করে মারতে হয় একজন একজন করে মারার পর একজন একজন করে মারতে হয় তারপরে তারপরে মারার পর আ আটটা করে রাউন্ড থাকে এক এক পুরো টোটাল আটটা রাউন্ড থাকে আটটা রাউন্ড হয়ে যাওয়ার পর আটটা রাউন্ড হয়ে যাওয়ার পর ব্যাক করে ব্যাক করে আমরা স্টোরে অনেক কিছু কিনতে পারি স্টোরে ভেস্ট হেলমেট ওয়াল ড্রেস তারপর আরো অনেক কিছু কিনতে পারি অনেক ইভেন্ট থাকে এই ইভেন্টগুলো এই ইভেন্টগুলো কমপ্লিট করতে হয় এই ইভেন্টগুলো কমপ্লিট করতে গেলে দশ মিনিট পাঁচ মিনিট করে সময় লাগে তারপরে তারপরে এখানে অনেক বন্ধুদের সঙ্গে খেলে মজা করা হয় অনেক বন্ধুদের সঙ্গে খেলে মজা করা হয় তারপরে তারপরে বন্ধুদের সঙ্গে খেলে খে খেলতে খলেতে অনেক গল্প করা হয় অনেকক্ষণ ধরে ম্যাচটা হয় ম্যাচটা হওয়া ম্যাচটা হওয়ার পরে আবার আমরা একটা র্যাঙ্ক ম্যাচে ঢুকি ঢুকে আমরা খেলি খেলতে খলতে ম্যাপে ডেঞ্জার জোন থাকে সেই ডেঞ্জার জোন গায়ে পরলে মরে যায় গায়ে ড্রপ থাকে ড্রপ করলে মরে যায় গাড়ি থাকে অনেক চার পাঁচ রকমের গাড়ি থাকে এই গাড়িগুলো নিয়ে ঘুরতে হয় ঘুরে ঘুরে যদি ম্যানের গায়ে মারে তাহলে সে নক হয়ে যাবে নক হওয়ার পর সে মরে যাবে তারপরে তারপরে আমরা ঘুরে ঘুরে অনেক অনেক জায়গায় উঠি ঘরের ওপরে লুকিয়ে বসে থাকি চারিদিকে ঘুরি অনেক সময় ছা অনেক সময় ঘরের ছাদের ওপর উঠেও বসে থাকি অনেক সময় ঘরের ছাদের উপরও উঠে বসে থাকি তারপরে তারপরে ম্যাচটা তারপরে ম্যাচটা হয়ে যাওয়ার পর এক একটা ইভেন্ট থাকে সেই ইভেনটা আরো দশ মিনিট কমপ্লিট করতে হয় আরো দশ মিনিট কমপ্লিট করার পরে সেই ম্যাচটি বোঝা হয় বোঝা হওয়ার পর বোঝা হওয়ার পর আরো অনেকক্ষণ থাকতে হয় আরো অনেকক্ষণ থাকতে হয় তারপরে লাইক দেওয়া লাইক দিতে হয় এক এক জনের চারটে করে লাইক দিতে হয় টোটাল বারোটা লাইক হয় এক একজন একটা স্কোয়াডে চার জন করে থাকে একটা স্কোয়াডে চার জন করে থাকে তারপরে তারপরে লাইক দিতে হয় অ অনেকের প্রোফাইলে অনেকের প্রোফাইল চেক করতে হয় কার কটা লাইক কার কটা কেডি রেট কার হেড শট রেট এই হেড শট রেট এইসব দেখতে হয় এইসব দেখতে হয় তারপরে তারপরে